মাছ ধরার পুরোনো কারণ হলো আগেকার দিনে আমাদের ঠাকুর্মা ঠাকুরদাদারা বলতো যে মাছের সঙ্গে ভূত আসে মাছ ধরে রেখে দিলে দেখা যাচ্ছে মাছ সেগুলো সেগুলো ভস্ম হয়ে যাচ্ছে তার বাদে মাছগুলি মাছগুলো হলো মাছের সঙ্গে ভুত আসে কিংবা মাছগুলো মাছগুলো মাছের সঙ্গে অনেকগুলি সমস্যা দেখা দেয় এইগুলো আমাদের ঠাকুর্মা ঠাকুরদাদারা বলতো যে মাছ মাছ ধরতে যাস না মাছ মাছ ধরতে যাস না মাছের সঙ্গে ভুত থাকে এই সব আমাদের আমাদের বলতো বা সতর্ক করে দিত তাই আমরা ভয় পেতাম আর আর হলো বেহুলা কিংবা যখন বেহুলা লখিন্দরের যখন লখিন্দরের লখিন্দরের যখন কালনাগিনে দংশন করেছিলো সেই সময় সেই সময় দেখা যাচ্ছিল মৃত লখিন্দরের বেহুলা বেহুলা মৃত স্বামীকে নিয়ে শুরু করে ভাসতে ভাসতে শুরু করে চলে গিয়েছিলো এবার সেখানে গিয়ে সেখানে গিয়ে মৃত স্বামীকে বাঁচানোর জন্য সে মৃত স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে কলার ভেলায় ভাসতে ভাসতে চলে গেছিলো আর তার স্বামীকে বোয়াল মাছে বোয়াল মাছে হাঁটু হাঁটু হাঁটু খেয়ে নিয়েছিলো বোয়াল মাছেে হাঁটু খেয়ে নিয়েছিলো আর তাই বেহুলা বেহুলা সেখান থেকে ভাসতে ভাজতে তার স্বামীকে নিয়ে আবার সে দেশে ফিরে এসেছিলো আর সে সে তার শ্বশুর এবং বলেছিল যে সে তার স্বামীকে ভাসতে ভাসতে শুরু করে চলে গিয়েছিল এবং সে তার স্বামীর স্বামীর জীবন বাঁচানোর জন্য সে মৃত স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে সে মৃত স্বামীকে সে নিয়ে ভাসতে ভাসতে করে চলে গেছিল এবং সে থেকে সে সে তার স্বামীকে

সেখান থেকে তার স্বামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল এবং শেষে তার স্বামীকে বাঁচিয়ে তার সে তার স্বামীকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলো এই এইগুলো হলো ভুল ধারণা তাই আমরা এটা এটাকে সব সমময় তো আমরা আমরা গল্প আমরা গল্পের মাধ্যমে বলি বা সবাই সবাই জানে যে এইটা এই ধারণা